পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে আমি বর্ণনা করবো এমন একজন মানুষের কাছে যিনি এখানে কখনও আসেন নি সেক্ষেত্রে সংক্ষেপে বলতে গেলে আমি প্রথমেই বলবো আমাদের এখানে বাঙালি সবচেয়ে বড়ো উৎসব যেটা দুর্গা পূজা দুর্গা পূজা মোট চারদিন ধরে হয়ে থাকে আমরা এর প্রস্তুতি একমাস দুমাস আগে থেকেই নিতে থাকি একমাস আগে থেকেই আমাদের এইখানে দুর্গা পূজার জন্য যে প্যান্ডেল দরকার সেই প্যান্ডেল শুরু হয়ে যায় তারপর আমরা জামাকাপড় কেনাকাটা করে থাকি একমাস আগের থেকেই এবং এ নানান প্রচুর আনন্দ উৎসব করার জন্য আমরা এই দুর্গা পূজায় চার দিন ধরে করে থাকি এই দুর্গা পূজাতে আমরা আত্মীয়স্বজনরা আসে বাড়িতে তাদের সঙ্গে প্রচুর আনন্দ খাওয়া দাওয়া সবকিছুই হয়ে থাকে এই দুর্গা পূজায় সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন ধরে প্রচুর আনন্দ আমরা করে থাকি এরপর কিছু তার কিছুদিন পরেই আসে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আমদের এই এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই ছোটো করে আয়োজন করা হয় এছাড়াও যেসব বারোয়ারি পুজোগুলো সেখানেও প্রচুর মজা আনন্দ উল্লাশ করা হয় এর পর আসে কালী পুজো কালী পুজোতে এসে দীপাবলি আমরা আনন্দ দীপাবলির অনুষ্ঠান পালন করে থাকি সন্ধ্যেবেলায় প্রদীপ জালানো হয় বিভিন্ন ধরণের পটকা বাজি নিয়ে এসে ছোটোদের দেওয়া হয় এবং তারা সেগুলিকে জ্বালিয়ে আনন্দ করে থাকে এছাড়াও রয়েছে এরপর কিছুদিন পর আসে ভাইফোঁটা যখন আমরা ভাই ভাইদের ফোঁটা ফোঁটা দিয়ে থাকি এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের উপহার আমরা পেয়ে থাকি এইভাবে আমরা এছাড়াও রয়েছে বিবাহ অনুষ্ঠান বিভিন্ন ধরণের আমাদের এখানের যে বিবাহের রীতি নীতি সেইগুলো বিভিন্ন বিভিন্নভাবে সেলিব্রেট করা হয় আমদের এইখানে তাই এইভাবে আমি একজনের কাছে বর্ণনা বর্ণনা করবো যে এখানে কোনো দিন আসেন নি